আমি চন্দ্রকোনার রুচিতম সেন্টারে বলছি আপনার কাছে আমার আজকে দুপুরে কয়েকটা অর্ডার দেওয়া ছিল ছটা বিরিয়ানি ছিল এবং ছ প্লেট বিরিয়ানির সাথে ছ প্লেট কষা মাংস ছটা একশো গ্রামের দই পাঁপড় ভাজা আর একপিস করে মাছ ভাজা অর্ডার দেওয়া ছিল কিন্তু আপনার ডেলিভারি বয় আমার কাছে যে মালটা ডেলিভারি করে গেছেন তাতে দইটা উনি দেননি এবং ঠান্ডা জলের বোতল বলাছিল ছটা সেই ছটা ঠান্ডা জলের বোতলও উনি দেননি এই ব্যাপারে আমি আপনার সাথে কথা বলতে চাই বা আপনি কি ব্যবস্থা নেবেন উপযুক্ত ব্যবস্থা নেন কারণ এভাবে ডেলিভারি করলে আমাদের পক্ষে কিন্তু আপনার সেন্টার থেকে খাবার ডেলিভারি নেওয়া সম্ভব নয় বা আপনাকে অর্ডার দেওয়াও সম্ভব নয়